সাঁতার খুবই ভালো একটা ব্যায়াম যেটা আমাদের পরি প্রতিদিন ফিট রাখে কিন্তু এক সাঁতারুর কাছে তার চোখ বাখান নে আঘাত এড়ানোটাও ততটা ইম্পর্টেন্ট যতটা সে ফিডব্যাক হয় এর জন্যে টুপি চশমা একজন সাঁতারুর ব্যবহার করাটা অত্যন্ত প্রয়োজন এবং সবচেয়ে বড়ো কথা যে দূষণমুক্ত জলে সাঁতার কাটা টা খুবই প্রয়োজনীয় কারণ না হলে স্কিন ইনফেকশান বা অন্য জায়গায় চোখে বা কানে কোনো হচ্ছে রোগ হতে পারে বা ইনফেকশান হতে পারে এবং সাঁতারু কাছে এই এটাকে এড়ানোর জন্যে আঘাত বা সাঁতারুর বিভিন্ন প্রবলেম চুপ টুপি আর চশমাটা ব্যবহার করাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং জলের আঘাত টাকে এড়ানোর জন্যে এটাকে নিয়মিত প্র্যাকটিস করা বা এ প্রতিদিন হচ্ছে নিয়মিত একটা সাঁতারের অভ্যাস করাটা জরুরি আর আমি কখনও প্রফেশনালি সাঁতারু নই ফলে আমি সাঁতার শিখেছি আমাদের বাড়ির পাশের পুকুর থেকে এবং বড়দের কাছ থেকেই আমি প্রচলিত সাঁতারের ট্রেনিংটা পেয়েছি এবং বিভিন্ন সাঁতার পদ্ধতিগুলোর মধ্যেই ডুব সাঁতার এবং চিৎ সাঁতার আমি দিতে পারতাম এবং পারিও এবং সবচেয়ে বড়ো কথা পারফরমেন্স বাড়ানোর জন্যে এতে নিজের শরীরকে ফিট রাখা এবং ওজন কমানোটা অত্যন্ত প্রয়োজনীয় এবং এর ফলে সাঁতারের গতি এবং বুকে যে দমের যে দমের পা এটা পারফর্মেন্সের ওপর খুবই প্রভাব ফেলে এবং তার ফলে সাঁতারের জন্য হচ্ছে প্রতিদিন যোগা বা দৌ রানিং এটা হচ্ছে জরুরি যাতে হচ্ছে ওকে দমটা হচ্ছে ভড়ে এবং এইটা হচ্ছে সাঁতার অত্যন্ত একটা ভালো জিনিস এবং প্রতিদিন আমাদের সবাইকে অন্তত তিরিশ মিনিট সাঁতার কাটা প্রয়োজনীয় ব্যাপার